আমি বাণপুরের সুভাষপল্লিতে থাকি আমি দিল্লী হোটেলে বিরিয়ানির অর্ডার করেছি তা আমি জানতে চাইছি হোটেলের কাছে যে আমি যে বিরিয়ানি অর্ডার করেছি সেটা কি ধরণের বিরিয়ানি তারা আমাকে পরিবেশন করবে এবং কতক্ষণের মধ্যে পাঠাবে কি ধরণের